আমি আমার গাছের ভালো স্বাস্থের জন্য পাশাপাশি নার্সারি থেকে পরামর্শ নিই এবং আমাদের প্রশিক্ষক হিসাবে যিনি ব্লক ভিত্তিক ট্রেনিং দিয়ে থাকেন তার কাছ থেকে পরামর্শ নিয়ে থাকি